বলুন কার্ডটা আছে আপনার কাছে গ্যারান্টি কার্ডটা দিয়েছিলাম হ্যাঁ যে গ্যারান্টি কার্ডটা দিয়েছিলাম ওই কার্ডটা আছে আপনার কাছে তাহলে আপনি নিয়ে আসুন আমি চেঞ্জ করে দেবো সরি ম্যাম এখনও পর্যন্ত এরকম কোনো অভিযোগ তো হয় নি ঠিক আছে ম্যাম আপনি নিয়ে আসুন আমি চেঞ্জ করে দেবো তা আপনি কবে আসতে পারবেন দু দিনের ভিতর ম্যাম চেঞ্জ করতে পারবো তারপরে কিন্তু আর হবে না ঠিক আছে ম্যাম বলছি আমার কাস্টোমার এসছে আমি রাখছি তাহলে